ঝাড়গ্রাম জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপগুলি হলো বিভিন্ন ধরণের খেলাধুলা সিনেমা দেখা পার্কে গিয়ে বিভিন্ন ধরণের মজা দেখা ও সুইমিং পুলে সাঁতার কাটা ইত্যাদি ওই আমাদের জেলায় কাছাকাছি কিছু সিনেমা হল আছে যেমন প্রিয়া সিনেমা হল বলাকা নাট্যমঞ্চ ইত্যাদি আছে এছাড়াও বিভিন্ন খেলাধুলার পার্ক আছে যেমন বৈকালিক পার্ক ঝাড়গ্রাম সেন্টার নার্সারি ইত্যাদি সেখানে বিভিন্ন লোকেরা যায় বিভিন্ন বাচ্চারা যায় বিভিন্ন খেলাধুলা করে সেখানে কিছু পার্ক আছে যেখানে প্রবেশিকা মূল্য লাগে কিছু পার্ক আছে যেখানে প্রবেশিকা মূল্য লাগে না সেখানে সব ধরণের মানুষই যেতে পারে বিভিন্ন ধরণের খেলামূলক আলোচনা বিনোদনমূলক আলোচনা হয় সেখানে